ভারতবর্ষে উদ্যোক্তাদের জন্য অনেক রকম প্রকাশমান রয়েছে তাদের মধ্যে হলো যে শার্ক ট্যাঙ্ক যেটা অ্যামেরিকা অ্যামেরিকার একটা প্রকল্প দেখে ভারতবর্ষে প্রায় তিন বছর ধরে শুরু করা হয়েছে যেখানে অনেক ছোটো ছোটো ব্যবসায়ীরা তাদের কিছু অংশ তাদেরকে দিয়ে তাদের বিনিময়ে তাদেরকে দিয়ে তার বিনিময়ে তারা অনেক টাকা অর্জন করেছে যেখানে তারা নিজের ব্যবসাকে ছোটো থেকে অনেক বড়ো করেছে শার্ক ট্যাঙ্কটা দেখানো হয় টেলিভিশান ইউট্যুব হ্যাঁ আরো অন্যান্য অনলাইন প্লাটফর্মে যেখান থেকে ছোটো ছোটো ব্যবসায়ীরা অনেক নাম লাভ করতে পেরেছে এবং তার মধ্যে সরকার থেকে অনেক আরও অনেক রকম প্রকল্প রয়েছে প্রকল্পগুলির মধ্যে অনেক প্রকল্প রয়েছে গ্যারান্টি স্কিম তারপর জাতীয় ক্ষুদ্র শিল্প কর্মেশন কর্ম কর্পোরেশন ভর্তুকি এবং সেন্ট্রাল গভর্মেন্টেরও অনেক প্রকল্প রো রয়েছে তার মধ্যে একটি হলো পি এম ই জি পি যার নাম হলো প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচী এবং তার মধ্যে ভারত সরকার থেকে আরও অনেক রকম প্রকল্প রয়েছে যেখান থেকে ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা নিজেরা অনেক খুব কম ইন্টারেস্টে মানে সুদ হার কমে তারা ঋণ পায় যেখান থেকে তারা নিজের ব্যবসাটাকে অনেক বড়ো করতে পারে এবং আরো অনেক প্রকল্প রয়েছে যার মাধ্যমে অনেক ব্যবসায়ীরা তারা নিজের ব্যবসাকে আরও বড়ো করে তুলতে পেরেছে এটাই বলার ছিলো